আমি কন্ঠ ক্লান্তি বা কর্কশতা দূর করার জন্য বিভিন্নভাবে নিয়মবদ্ধভাবে নিজেকে পরিচালিত করি সেক্ষেত্রে বাক বাক প্রয়োগের ক্ষেত্রে বিভিন্নভাবে নিজের নিয়ম শৃঙ্খলাকে অনুধাবন করে থাকি এছাড়া উচ্চস্বরে কথাবার্তা প্রয়োগ না করে নিম্নস্বরে কথাবার্তা প্রয়োগের ক্ষেত্রে নিজের ভয়েস রক্ষার ক্ষেত্রে বিশেষভাবে সুযোগ সুবিধা হয় এছাড়া বেশ গানের ক্ষেত্রে রেওয়াজ প্রতিনিয়ত অনিবার্য সেই ক্ষেত্রে নিজের কৌশলতাগুলি বিশেষভাবে পরিলক্ষিত হবে এবং ভয়েস রক্ষাও হবে এছাড়া কন্ঠ কর্কশতা দূর করার জন্য বিভিন্নভাবে জল পান করা অনিবার্য সেই ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব আমরা পেয়ে থাকি